জলপাইগুড়ি জেলা কর্মসংস্থান জীবিকা হলো কৃষি শিল্প পরিষেবা এই সব অনেক অন্যান্য অনেক কিছু রয়েছে মানুষ সরকারি চাকরি ও বেসরকারি চাকরি সবাই পছন্দ করে কারণ জলপাইগুড়ির মানুষ এখানকার মানুষরা কেউ বসে থাকে না সব কেউ চাষবাস করে কেউ আবার চাকরি করে কেউ সরকারি চাকরি করে কেউ আবার বেসরকারি চাকরি করে আমি লক্ষ করেছি আমার জেলায় অনেক বেকারত্ব রয়েছে কিন্তু আমাদের এখানে কেউ বেকারত্ব নেই সবাই যে হোক না যে হোক করছে এ কেউ সরকারি কাজ করছে কেউ আবার বেসরকারি কাজ করছে কেউ আবার চাষবাস করছে কেউ আবার হচ্ছে পড়াচ্ছে তাই এখানে কেউ বেকারত্ব নয় যে হোক না যে হোক করছে তাই এখানে জলপাইগুড়ির মানুষেরা যে হোক যে হোক করছে বনদপ্তরে উপাদান হলো অফিসের ব্যবস্থা করাও আছে সরকারি অফিসও আছে বেসরকারি অফিসও আছে তাই এখানের মানুষেরা কেউ বসে নেই এ এটা করছে ও ওইটা করছে মানুষেরা কৃষি শিল্প পরিষেবার জন্য অনেক কিছু করেছেন তাই এখানকার মানুষেরা খুব ভালো যে হোক না যে হোক এ এটা কাজ নিয়ে আছে ও ওটা কাজ নিয়ে আছে কেউ চাষবাস করছে কেউ আবার সরকারি ইয়ে পড়াশোনা করছে কেউ আবার বেসরকারি চাকরি করছে এই সব করে করে আমাদের এখানের বন বিভাগের কোনো টেক্সটাইল উপাদান নেই তাই সেবা পরিষেবা সরকারেরও অফিস আছে তাই এই নিয়ে জলপাইগুড়ির সকল মানুষেরা খুব ভালো আছে